আমরা নদীতে ডোনে মাছ ধরতে যাই যে ভাসনাডন ওই নদীর মাঝখান জঙ্গল থেকে পার্শে মাছ ধরি পার্শে মাছ ধরে দোনে গাঁকে ভাসনা দোন গাঁকে ভাসিয়ে দেই দেওয়ার পরে ভেটকি মাছ ছেলে মাছ জাওয়া মাছ আরও অনেক অনেক মাছ ডোনে ধরে কান মাছ বড বড় কান মাছ বড় ভোল মাছ এইসব মাছ ডোনে ধরে সেসব মাছ আমরা বাড়ির থেকে বাক্স নিয়ে যাই বরফ নিয়ে যাই বরফে সেই মাছ দিয়ে দিই একবার ডোন দিয়েছি বড় নদী থেকে পার্শে মাছ বড় বড় পার্শে মাছ দিয়ে ডোন দিয়েছি সেই সকালে দোন দিয়েছি দিয়ে ডোন দিয়ে খাওয়াদাওয়া করে আমরা নৌকোয় ঘুমিয়ে পড়েছি তার পরে সেই ডোনে ভেটকি মাছ ধরেছে তাই একটা একটা একটা ভেটকি মাছ হয়েছে বাইশ কিলো আর একটা হয়েছে বত্রিশ কিলো ডোন মোটে তোলা যায় না মাছ তোলা যায় না মাছ সবসময় ইয়ে করতে আছে রোকা মারছে তারপরে সেই মাছ জোয়ারে ধরেছে জোয়ার শেষ হয়ে গেল ভাঁটা আধা ভাঁটা আস্তে আস্তে ভাঁটাও লেগেছে ভাঁটায় আধা ভাঁটায় মাছ তখন ভেসে গেল ভেসে গেলে সেই মাছ ধরে আমরা নৌকোয় তুললাম এবার আরেকটা ডোনে গিয়ে দেখি আরেকটা দোনে ওইভাবে ওরকম মাছ ধরেছে সেটা বত্রিশ কিলো

সেও এরকম তুলতে গিয়ে খুব কষ্ট হলো যা করে শেষ ভাঁটায় সেই মাছ ধরা হলো ধরে আমাদের খুঁটি থেকে আনা হলো একটা হলো বাইশ কিলো আরেকটা হলো বত্রিশ কিলো তারপর আবার ওই মাছ রেখে আবার জঙ্গলে যাই জঙ্গলে যেয়ে ঠাণ্ডার সময় গিয়েছি মাছ দিয়ে সন্ধ্যের সময় গিয়েছি গিয়ে জঙ্গলে আছি এমন সময় লোক হয়তো বসে আছে এমন সময় নদী দিয়ে একটা মাছ ভেসে যাচ্ছে আমরা বলি ওটা কী যায় তারপর ভালোভাবে লক্ষ্য করি যেন মাছ যাচ্ছে কারণ সেই মাছ মোটে ধরা যায় না সেই মাছ আমার তিনজন আছি তিনজনে কোনো রকমে সেই মাছ ধরতে পারছি না একবার ভাসে আর একবার ডুবে যায় এইভাবে খুব কষ্ট হচ্ছে তারপরে জাল দিয়ে লোক ওই বড় বড় জাল দিয়েছে জাল দিয়ে একটা জালটি করলাম জালটি করে সেই মাছ ধরে তুললাম সেও ভোল মাছ সে পনেরো ষোলো কিলো হয়েছে এইভাবে আমরা জঙ্গলে মাছ ধরি বা জঙ্গল থেকে মাছ আনি জঙ্গলে অনেক কিছু পাওয়া যায় দেখা যায় সেখানে মুরগি আছে তারপর মোরগ আছে শুয়ার আছে হরিণ আছে এই সব জঙ্গলের মধ্যে দেখা যায় এইসব দেখে

খুব একটি অনেক সময় জঙ্গল বলে জঙ্গল থেকে মধু পাওয়া যায় মধু মারষাগ মধুও নিয়ে আসি